সাঁতার সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের স্বাস্থ্যকে এবং তথা আমাদের শরীরকে ফিট রাখতে খুবই ভালোভাবে সাহায্য করে থাকে এই সাঁতার আমাদের বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে যার মাধ্যমে একে আমাদের যে এক্সারসাইজ যেটা আমরা খুব ভালোভাবে সেটা করতে পারি তার মাধ্যমে আমাদের যে সমস্ত মাংসপেশিগুলো থাকে সেগুলো সংকোচন প্রসারণে সেটি খুব ভালোভাবেই সাহায্য করে থাকে এবং তার মাধ্যমে আমাদের খুব ভালোভাবে শরীরের ভালো হয়ে থাকে শরীরের স্বাস্থ্য আমাদের যে শরীর সুস্থ থাকে খুব ভাল থাকে এবং এই সাঁতার আমাদের শ্বাসযন্ত্রেও খুব ভালোভাবে সাহায্য করে থাকে যেখানে এই সাঁতার মাধ্যমে আমাদের যে শ্বাসযন্ত্র আছে সেটি সক্রিয় থাকে সেখানে যে সমস্ত মাংসপেশিগুলো থাকে সেগুলোকে সেগুলোকে সংকোচন প্রসারণ সাহায্য করে এবং সেখানে ওই আমাদের যে শ্বাসযন্ত্র সেটিকেও সক্রিয় রাখতে সাহায্য করে এবং এই স্বাসযন্ত্র সক্রিয় থাকার মাধ্যমে আমরা খুব ভালোভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারি যেটা আমাদের শরীরকে সুস্থ রাখে ভালো রাখে এবং আমাদের সুন্দর একটি জীবন কাটানোর জন্য খুবই ভালোভাবে এটি সাহায্য করে থাকে তার জন্য এই সাঁতার খুবই উপকারি আমাদের দৈনন্দিন জীবনে তথা আমাদের স্বাস্থ্য ও শরীরকে সুস্থ রাখার জন্য